ক্যানসেল এর ক্যাবের জন্য ক্যানসেল ক্যানসেল ক্যাবের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে আমি টাকাটা রিফান্ড চাই কারণ আমি সেদিনের ক্যাবটা বুক করেছিলাম একজন ড্রাইভারকে দিয়ে বুক করেছিলাম টাকা কিছু অ্যাডভান্সও করেছি দিয়েছিলাম কিন্তু সেই সেই ক্যাবটি আমি আর নিতে পারছি না কারণ আমি ক্যাবটি ক্যানসেল করতে হয়েছে কারণ আমি উল্লেখযোগ্য কারণে অ্যাডভান্সের পরিমাণের টাকাটা আমি ফেরত চাই অ্যাডভান্সের পরিমাণে উল্লেখ করুন যে আমার টাকার মধ্যে ফোনপে বা এটিএম বা গুগল পে আছে তার মধ্যে টাকাটি দিয়ে দিতে হবে কারণ আমি যেখানে যাওয়ার কথা সেই টাইমে যথাযথ আসতে পারো না সেই জন্য আমার সেখানে যাওয়া হয়নি লেট ছিল তাছাড়া গাড়ির ড্রাইভার সব সময় বিশ্বস্ত হতে হবে সে তার কাস্টমারকে ভালোবাসতে হবে কথায় কথায় রাগে নেমে যান এটা বলা চলবে না এক্ষেত্রে ওই জন্য আমি তার এই আপনি কারণটি বলতে পারেন এবং অ্যাডভান্সের টাকাটি ফেরত চাই কারণ অ্যাডভান্সের পরিমাণটি উল্লেখ করা হয়নি কারণ আমার ফোনপে বা পেটিএম কিংবা গুগল পেতে আমি ফেরত চাই সে কথা উল্লেখ করুন আপনার কাছে তাদের নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চাইতে পারেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে কিংবা নিজ পরিপেক্ষিতে দিতে পারে কাজটা হচ্ছে ক্যানসেল করা ক্যাবের জন্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চান আপনি ক্যাব এজেন্সি বা একজন ড্রাইভারকে কিছু টাকা অ্যাডভান্স দিয়েছেন কিন্তু কোনো কারণে আপনাকে সেই ক্যাবটি ক্যানসেল করতে হয়েছে কারণ কারণটি উল্লেখ করতে পারেন না কারণ কারণটি শুধু নিজস্ব ব্যক্তিগত তাই উল্লেখ করতে অ্যাডভান্সের পরিমাণটি উল্লেখ করে আমার হচ্ছে আড়াইশো টাকার মতন দেওয়া আছে আপনি ওই টাকাটি আমার ফোনপে বা গুগল পে কিংবা পেটিএমেতে পাঠিয়ে দিন কারণ ওই টাকাটা আমার অত্যন্ত এ প্রয়োজন আর আপনার তো যেহেতু এসব নেই সেই জন্য একথা উল্লেখ করে আপনি তাদের কাছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটিও ফেরত পাঠিয়ে দিন এটি আমার হচ্ছে কাজের মধ্যে বক্তৃতার সাহায্যে এগিয়ে গিয়েছে তাই আমি এটি বলতে পেরেছি